আমরা যেমন যে সংবাদমাধ্যমগুলো যেগুলো দেখি যে চ্যানেলগুলো বিশেষ করে এ বি পি আনন্দ তার পরে জি মানে চব্বিশ ঘণ্টা তার পরে আকাশ বার্তা এই সব মানে এই চ্যানেলগুলো বিশেষ করে এ বি পি আনন্দ আর চব্বিশ ঘণ্টা এইটা বেশি দেখে থাকি হ্যাঁ এই চ্যানেলগুলো আর বেশি দেখতে গেলে বলতে পারেন যে যেমন চব্বিশ ঘণ্টাও মানে ওরা নিউজগুলো খারাপ দেখায় না ওরা মোটামুটি ভালো দেখায় আর এ বি পি আনন্দে খবরটা দেখি বিশেষ করে ওই সুমনের জন্য মানে সুমনদাকে খুবই ভালো লাগে ওনার বক্তাটা এইভাবে মানে আমরা দেখে থাকি চ্যানেলগুলো আর এছাড়া তো টুকিটাকি আর প্লাস আছে ছোট ছোট মানে যেগুলো আছে ওই মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয় যে খুব যে দেখা হয় তা নয় মোটামুটি